এটা কি রুচিতম রেস্টুরেন্ট আমি এখানে কিছুদিন আগে ফোন করে আমার জন্মদিনের পার্টির জন্য চিলি চিকেন দশটা ফিস ফ্রাই ছটা রুটি কুড়িটা পকোড়া কুড়িটা চাউমিন দুটা কাটলেট সাতটা এবং চিকেন তন্দুরি পাঁচটা অর্ডার দিয়েছিলাম কিন্তু এখন আরো কিছু পরিমাণ বন্ধুকে নিমন্ত্রিত করে ফেলায় আমার খাবারের পরিমাণটা কিছুটা বাড়াতে হবে তাই আমি আমার অর্ডারটা কিছুটা চেঞ্জ করতে চাই চিকেন তন্দুরির পরিবর্তে সাতটা চিকেন তন্দুরি দশটা চিলি চিকেনের পরিবর্তে কুড়িটা চিলি চিকেন ছটা ফিস ফ্রাইয়ের পরিবর্তে আটটা ফিস ফ্রাই কুড়িটা রুটির বদলে তিরিশটা রুটি এবং কুড়িটা পকোড়ার বদলে তিরিশটা পকোড়া দুটো চাউমিনের পরিবর্তে ছটা চাউমিন আর সাতটা কাটলেটের পরিবর্তে দশটা কাটলেট অর্ডার করছি